হ্যাঁ হ্যাঁ দিয়েছে তুই যাইনি কেন টিউশন কামাই করি না তো স্যার বলছিলো হ্যাঁ পাঠাবো কালকে আয় তাহলে হ্যাঁ কাল পড়াবে কাল স্যার দুটো থেকে পড়াবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ তুই এতো কামাই করিস না শ্যামলদা বলছিলো জানিস তো শ্যামলদার যা রাগ না বলতে বলতে তোকে বলে দেবে সবাই করি ঠিক আছে ঠিক কাল দুটো থেকে পড়তেে যাবি শ্যামলদার কাছে হ্যাঁ যাবো হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু বাড়ি থাকবো

হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ